ভাড়া হচ্ছে কি এখানে নেওয়া যাবে কোথার থেকে উঠেছে ও ঠিক আছে ওখান থেকে পনেরো টাকা আরে কাল পরশু রোজ রোজ এরকম ভাড়া এক টাকা করে বাড়ছে তাই বল হবে হ্যাঁ পয়সা থাকলে তুমি ওঠো নইলে তুমি অন্য গাড়িতে যাও ওই পনেরো টাকায় পনেরো টাকা দশ টাকা করে বললে হবে এখন অটোয় পা দিলেই তুমি যেখানে নামবে সেখানে পনেরো টাকা তুমি নবোদার মোড়ে নামো ভাদড়ায় নামো বড়দায় নামো পনেরো টাকা না তুমি অন্য অটোই যাও আমি অটোই হবে নি না না না না তারা আজ বলল আমার ভাড়া ভাড়া দিতে হবে দশ টাকা দশ টাকা না হয় ওই বারো টাকা দিয়ো তাহলে চলো আমার কতো কমে হবে না আমি বারো টাকাই দোব্যয়

ওটো পনেরোটায় বারো টাকা দেবেন তুমি ওঠো চালো আচ্ছা ঠিক আছে